আমাদের গ্রামে অনেক মানুষ খেলাধুলো করে গাড়ি টাড়ি চালায় তো ধরুণ কোনো অ্যাক্সিডেন্টে যদি মানুষের হাত পা ভেঙে টেঙে যায় তখন আমাদের এখানে হাড়ের হাসপাতাল আছে একটু দূরে তো সেখানে মানুষ গিয়ে হাড়ের চিকিৎসা করে সেখানে প্লাস্টার করলে হাড়টাকে জুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এর জন্য মানুষ যদি হাত ভাঙে তাহলে হাতটাকে জাতে নাড়াচড়া না করে সেই চেষ্টা করতে হবে যদি পা ভাঙে তাকে পুরোপুরি বেডরেস্ট হতে হবে তাকে একদম উঠা ফেরা করলে হবে না চললে হবে না তো এরকম বিভিন্ন রকম হাড়ের ডাক্তার আছে যেখানে চিকিৎসা হয় হাড়ের তো এই যদি হাড় ভেঙে যায় সেটা জোড়ারও ডাক্তারদের ক্ষমতা আছে এবং সেটা তারা করে